পেশাগত সাঁতার থেকে প্রথাগত যে সাঁতার শেখা গত প্রথাগত প্রথাগত মানে যেমন আমি সব তারপরে প্রথমে যখন আমি সাঁতার কাটা শিখি তখন আমার বাবার সাঁতার শিখিয়ে দেয় যেমন বাবা শিখিয়ে দিত পুকুরে পুকুরে সাঁতার কাটতে খুব ভালো হতো আর আমি আমি কোনোদিন কোনোদিন বলতে সমুদ্রে সাঁতার কাটিনি কিংবা নদীতে কিংবা পুকুরে সুইমিং পুলে এগুলো সাঁতার কেটে সা সাঁতার কাটতে বেশি পছন্দ করি সমুদ্রে সাঁতার কাটতে পছন্দ করি না আমি সমুদ্রে যাইও না সাঁতার কাটতে সব থেকে বেশি হেল্প করতো আমার বাবা সাঁতার কাটতে সবথেকে ভালো সাঁতার কাটতে আমার সব থেকে বেশি ভালো লাগে সবথেকে বেশি ভালো লাগে সুইমিং পুলে হ্যাঁ সুইমিং করতে সাঁতার কাটতে ব বেশি ভালো লাগে সমুদ্রে সাঁতার কাটতে আমার খুব ভালো লাগে না আর সমুদ্রে সমুদ্রে সমুদ্রে তারা যেতে আমার খুব ভালো লাগে না

বলতে পেহদার বলতে যেমন আপনি কোচে কোচের কাছ থেকে শিখলেন শিখতে হলে কোচরা যেভাবে বলবে সেভাবে শিখিয়ে দিতে আর প্রথাগত মানে বলতে বাবা যেভাবে যেভাবে শিখিয়ে দেবে যেভাবে পুকুরে নেবে পুকুরে বাবা পেটের নিচে হাত দিয়ে রেখে যে হাতগুলো নাড়া পাগুলো নাড়া হ্যাঁ পেশাগত আর প্রথাগত আর পেশাদার এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আর পুকুর পুকুর পুকুরের পুকুর সুইমিং পুল নদীতে সেটা ক্ষেত্রে খুবই ভালো লাগে আমার আর পানি পছন্দ করি না কেমন সমুদ্রে অনেক বড় বড় ঢেউ আছে এই জন্যে আমি সুইমিং পুলে সাঁতার আমি সুইমিং পুলে বলছি সমুদ্রে সাঁতার কাটতে আমার খুব ভালো লাগে না

তো নদীতে সাঁতার কাটতে গিয়েছিলাম নদীতে খুব ভালো লাগে কিন্তু নদী নদীতে খুব ভালো লাগে কিন্তু নদীর জলটা একটু হালকা ঘোলা থাকে বলে নদীতে খুব খুব কমই যাই বেশিরভাগ পুকুরে কিংবা যাই সুইমিং পুলে বেশি আপনি সাঁতার সুইমিং মানে সাঁতার কাটতে ভালোবাসি আমি সাঁতার কাটা খুব সাঁতার কাটতে খুব ভালো লাগে যেমন যেমন যেমন সুইমিং পুলে বেশি ভালো লাগে আমার আর নদীতে নদীতে খুবই ভালো লাগে কিন্তু সমুদ্রে আমার খুব ভালো লাগে না আর সব থেকে শুরু প্রথম যখন আমি সাঁতার কাটতে শিখেছি আমার বাবার কাছ থেকে বাবা বলতো যে এইভাবে সাঁতার কাট এভাবে সাঁতার কাট ওভাবে সাঁতার কাট বাবার কাছ থেকে সর্বপ্রথম সাঁতার শিখেছি সর্বপ্রথম বাবা আমাকে পুকুরে ডেকে নিয়ে বলে চল সাঁতার কাটি শিখিয়ে দেবো যেভাবে পেটের নিচে হাত দিয়ে রেখে তো পেটের নীচে হাত দিয়ে রেখে সাঁতার কাটতে শিখতে হয় শিখিয়ে তারপরে বলল যে হাতগুলো এভাবে নাড়া ওভাবে নাড়া পাগুলো এভাবে নাড়া আর আমি সাঁতার কাটতে খুব পছন্দ করি সবথেকে সবথেকে পছন্দ করি আমি পছন্দ করি বলতে সবথেকে পছন্দ আমার খুব মানে সাঁতার সে সাঁতার সা সাঁতার কাটতে খুবই ভালো লাগে